আমি ছোটো থেকে মাছ ধরতে জানতাম না বড়ো হয়েই মাছ ধরা শিখেছি আমি বড়দের কাছ থেকে শিখেছি সেই কৌশল মানে কীভাবে কী কী কৌশলগুলি শিখেছি সেটা আমি তোমাদের সাথে মানে আপনাদের সাথে আমি বলছি সেই কৌশলগুলি হলো প্রথমে আমি ছোটো থেকে মাছ ধরার খুব ইচ্ছে ছিল কিন্তু আমি না পারতাম না আর ছোটো থেকে পারতাম না তারপরে খুব একটা আগ্রহ জাগতো যে ব বড়রা যারা মানে কাকু জেঠু এরা যারা যারা এ মাছ ধরে যখন জাল ফেলে তখন আমার এত মানে ভালো লাগতো দেখে মন হবে আমি কবে শিখবো বা আমি কবে পারবো এরকম একটা মনে হতো কিন্তু আমি সত্যি পারতাম না তারপরে অনেকবার দেখার পরে অনেক বড়ো দাদাদের কাকাদের জেঠুদের দেখার পরে তাদের কাছ থেকে শেখার পরে তাও শিখতে পারছিলাম না তারপরে অনেক দিন পরে অনেক বড়ো হয়ে সেটা শিখতে পেরেছি তারপর সেটা শিখতে পেরেছি মাছ ধরতে মানে যাই যখন সময় পাই তখন মাছ ধরতে যাই সেই কৌশলগুলি হলো কী কী সেটা আমি বলছি বড়রা আমাকে বলেছিল যে মাছ যখন ধরতে যাবে মানে তখন একটা কোনায় পুকুরের একটা কোনায় খাবার দেবে যে হতে পারে মুড়ি হতে পারে ভাত কোনো একটা খাবার দেবে তাহলে মাছগুলো খেতে আসবে তখন চুপ করে ওখানে মানে যে মাছ ধরার জালটা হয় সেটা নিয়ে বসে থাকতে হবে আর আমাকে বলেছিলো যে এটা নিয়ে বসে থাকবে প্রথম একটা মাছ আসবে তার দেখে আরও দুটো মাছ আসবে এরকম করতে করতে একটা অনেকগুলো মাছ আসবে দশ বারোটা মাছের একটা ঝাঁক আসবে তখন কী করবে এই সেই জালটা তখন গোল করে ফেলতে হবে যদি আমি লম্বা করে বা জড়িয়ে টড়িয়ে ফেলে দিই সেক্ষেত্রে মাছ পড়তো না এরকমভাবে হতো আমার সাথে এরকম মাছ পড়তো না তখন বড়োরা আমাকে শিখিয়েছিলো যে এইটা এরকমভাবে ফেলতে হবে তাহলে গোল করে পড়বে একটা হাতটা ঘুরিয়ে সেটা শিখিয়েছিলো আমি তো মুখে বলে বোঝাতে পারছি না সেইটা আমাকে শেখানোর পর আমি সেইভাবে আমি মানে করতাম জিনিসটা সেইভাবে আমি ফেলে ফেলে ফেলে দেখতাম যে সত্যিই মাছ পড়ছে তারপর আরও একটা সেভাবে হ্যাঁ এ সেভাবে ফেলার পরে আমার মাছ পড়তো তারপর না আরও একটা কৌশল যেটা ছিলো সেটা হচ্ছে ওই পুকুরে অনেকে অনেক সময় গাছের ডালপালা দিয়ে রাখে যাতে মাছ চুরি না হয় সে জন্য ডালপালা দিয়ে রাখে যাতে মাছটা চুরি না হয় এবার সেজন্য কী করতাম ওই অনেক সময় পে ফেলতেয়ে ওই পালার উপরে ফেলে দিতাম এবার দিলে জালটা উঁচু হয়ে থাকতো মাছ একটাও পড়তো না মাছ নিচে দিয়ে সব বেরিয়ে যেত হ্যাঁ মাছ সব নিচে দিয়ে বেরিয়ে যেত তারপরে বড়রা আমাকে শেখালো আরও একটা কৌশল যেটা হলো ওই মাছ পালাগুলো আগে মাছ ধরার আগে পালাগুলো আগে সব তুলে পুকুরের পাড়ের ওপরে তুলতে হয় তারপরে পুকুরের একটা সাইডে বা একটা কোনায় সব মানে একটু খাবার দিতে হবে তাহলে সব মাছগুলো আস্তে আস্তে ওখানে খেতে আসবে এবার সেখানে বসে থাকতে হবে বসে থাকার পরে সেই মাছগুলো যখন একটা দুটো এরকম করতে করতে যখন সব মাছগুলো আসবে তখন ওই গোল করে পুরো জালটা ফেলতে হবে ফেললে এবার জালটা যখন টানতে হবে খুব জোরে টানলেও হবে না আবার মানে আস্তে আস্তে আস্তে আস্তে একদম মানে টানতে হবে কারণ জোরে জোরে টানলে না ওই জালের যে ইয়েগুলো আছে গাডগুলো আছে সেই গাডগুলো মানে উঁচু হয়ে যায় সেক্ষেত্রে মাছ বেরিয়ে যেত সেই জন্য আমাকে বড়োরা এই কৌশলটা শিখিয়েছিল যে জালটা যখন টানবে আস্তে আস্তে টানবে তাহলে ওই মাছগুলো আটকেই থাকবে এবার সত্যি ওদের কৌশলটা আমি লক্ষ্য করে সেই এভাবে চলার পরে আমি দেখলাম সত্যি সত্যি মানে মাছ পড়ত তো আমি ওই মানে ছোটো থেকে তো মাছ ধরতে পারতাম না বড়োবেলাতেই মাছ ধরা শিখেছি অনেক বড়ো হয়ে ওই বড়দের কাছ থেকেই আর বড়োদের কাছ থেকে কৌশলগুলো এই এই কৌশলগুলোই আমি শিখেছি যেটা ওই পালাগুলো তুলে খাবার দিয়ে তারপরে মাছ ধরতে হবে তারপরে কোনো একটা খাবার দিতে হবে দিয়ে একটু বসে থাকতে হবে দেখতে হবে মাছগুলো সব আসছে একটা একটা করে তারপরে ওই গোল করে জালটা ফেলতে হবে এই এই কৌশলগুলি আমি শিখেছি আর বড়োদের কাছ থেকে আরও একটা মাছ ধরার কৌশল আমি শিখেছিলাম সেটা হলো ওই পুকুরের মানে পা যেগুলো থাকে মানে বাঁধ যেগুলো থাকে আর কি সেই বাঁধের মানে সাইড বাঁধের সাইড থেকে সব ঘাস হয় এবার জলে ওই মানে ঘাসের নিচে অনেক সময় মাছ লুকিয়ে থাকে তখন আমাকে বড়রা এই কৌশলটাও শেখালো যে আস্তে আস্তে নেমে জলে একদম মানে আওয়াজ ঢেউ যেন হালকা হালকা আস্তে আস্তে যাবে গিয়ে এরকম দুটো হাত দিয়ে ওই ঘাসগুলো চেপে ধরবে ধরলে ওই ঘাসের মধ্যে যে মাছগুলো থাকবে সেগুলো হাতে পেয়ে যাবে হাত দিয়ে দেখতে হবে যেই দেখবো যে ঘাসের মধ্যে একটা মাছ আছে সেই মাছটা চেপে ধরলেই সেই মাছটা ধরে ফেলতাম এরকম তো এই এইগুলো আমার ছিলো এইগুলো এইগুলো বড়োদের কাছ থেকে আমি কৌশলগুলো মানে শিখেছি